হ্যাঁ বলুন

কেন আমার দোকানে আদা তো ভালো আদা ফ্রেস আদা থাকে আপনি তো সেই দেখেই তো নিয়েছিলেন কিন্তু আমার দোকানে আদা তো একেবারে পা পরিষ্কার আমার তো পাইকিরি দেওয়া হয় অনেক লোকে নিয়ে যায় তারা তো কেউ এরকম বলে নি হঠাৎ আপনার কাছে পচা হয়ে গেলো ঠিক আছে নিয়ে আসবেন আমি দেখে যদি পচা হয় তাহলে আমি আপনাকে বদলে দেবো না না আমি তো সবাইকে দিই অনেক লোক আমার থেকে কিনে নিয়ে যায় কেউ তো আমাকে সেই দাম বেশি তো বলে না আমি অন্যান্য দোকানের সঙ্গে দেখেই আমি দোকা আমার দোকানে জিনিসপত্র বিক্রি করি কেউ আমাকে সেইভাবে তো বলে নি যে আমার দোকানের দাম বেশি জিনিসপত্রের আপনি সাদা যে আপনার খারাপ বেড়িয়েছে ওটা নিয়ে আসবেন আমি আপনাকে অন্য আদার ও বদলে দেবো সম পরিমাণ আপনি সময় করে নিয়ে চলে আসবেন আমার দোকানে আমি আপনার আদার বদলে দেবো

আপনি সকালবেলা দশটার পরে যখন হোক চলে আসবেন ঠিক আছে রাখুন